আপনি কী জুতো নেবেন আমাদের দোকানে আসুন অনেক প্রকারের জুতো আমরা রাখি বাটা খাদিম অজন্তা প্যারাগন আপনার কী জুতো চাই বলুন ও স্টাইলিশ জুতোগুলো ও প্যারাগনের আপনার ভালো পাবেন ভালো লাস্টিংয়ের জুতো হ্যাঁ ভালো ভালো মডেল পাবেন আপনার যেটা চাই ভালো ভালো আমরা দিতে পারব আমাদের স্টক আছে বললাম তো গ্যারান্টি টেকসই এখন চলছে তো সবাই অফিস বা যত ইয়ে আছে অফিসিয়াল জুতো আছে এমনি কাজের জুতো আছে ভালো লাস্টিংয়ের জুতো এগুলো আসুন না আমাদের দোকানে আসুন না আসলেই আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন মিনিমাম মিনিমাম ধরুন সাড়ে তিনশো ভালো জুতো নিতে গেলে তো একটু দাম দিতে হয় সাড়ে তিনশোই নিয়ে নিয়ে সাড়ে তিনশোই ধরে রাখুন হ্যাঁ হ্যাঁ আরও দাম আছে এগুলো তো নিম্ন বললাম ম্যাক্সিমাম বললাম আরও হাই হাই আছে ওই জন্যেই তো বলছি দোকানে চলে আসুন হ্যাঁ হ্যাঁ খোলা থাকবে আচ্ছা আসুন আসুন ঠিক আছে